আমাদের গ্রামে কাউকে সাপে কামড়ালে প্রথমে রুগির যে জায়গায়টায় সাপে কামড়েছে সেই জায়গাটা একটু করে বেঁধে নিতে হবে তারপর তাকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে তারপর ডাক্তারবাবু জিজ্ঞাসা করলে কী সাপে কামড়েছে বলতে পারলে খুবই ভালো ডাক্তারবাবু ভালো চিকিৎসা করতে পারবে তাতে রুগিটাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে সম্ভবনা রয়েছে ডাক্তারবাবু খুবই ভালো করে জিজ্ঞেস করবে যে সাপের নামটা কী বলো তোমরা যদি বলো জানো বলবে নাহলে ডাক্তারবাবু তার মতো করে চিকিৎসা করবে